আমাদের গ্রামে অ্যাম্বুলেন্স সংযোগ প্রায় নেই বললেই চলে হঠাৎ করে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে আপনি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকবেন আমরা যে তাড়াতাড়ি করে কারোর অসুবিধায় পাশে যেয়ে দাঁড়াবো যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে বা হসপিটাল থেকে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবে এখানে সেরকম কোনো অ্যাম্বুলেন্স ব্যবস্থাই নাই যার ফলে অসুস্থ মানুষ অসুস্থ হলেও যদি বিশেষ করে রাত্রের দিকে অসুস্থ হয় তাকে আমরা রাত্রে নিয়ে যাবার ব্যবস্থা করতে পারি না বাইরে থেকে অনেক ফোন করার পর যদি খুব বেশি অসুস্থ হয় তাহলে রাত্রে অনেক পরে নিয়ে যাওয়া হয় না হলে তার পরদিন সকালে তাকে নিয়ে যেতে হয় আমাদের এখানে অ্যাম্বুলেন্স ব্যবস্থা না থাকার কারণে অসুস্থ মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে তবু সহজে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয় না এটাই হচ্ছে প্রধান সমস্যা